হ্যালো হোটেল স্নো ভিউ না এটা স্নো ভিউ হোটেল কবে আসবেন পঁচিশ তারিখ আসবেন কজন তিনজন মিলে আসবেন তো আপনাদের কয়দিনের প্ল্যান আছে তিন দিন মানে শুধু কি থাকবেন খাওয়া দাওয়া করবেন না কি শুধু থাকবেন না কি সাইট সিইংও হবে তার সাথে আচ্ছা ঘুরবেন আর থাকা খাওয়া আপনি যা যা চান তাই তাই পাবেন আমাদের এখানে গেস্টদের জন্য সুবিধে প্রচুর রয়েছে গেস্টরা যদি চায় তাহলে গেস্টরা ইয়ে বারবিকিউ করতে পারে গেস্টরা যদি চায় তাহলে গেস্টরা বনফায়ার করতে পারে এবং চাইলে নিজেরাও রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন ঘরদোর একদম সব আমাদের সুপার ডিলাক্স রুম রয়েছে দুই বেডের রুম রয়েছে তিন বেডের রুম রয়েছে সিঙ্গল বেড নেই খালি নেই একদম কিন্তু আপনি কয় তারিখে আসবেন বললেন পঁচিশ তারিখটা তো খুব পিক টাইম আপনাকে কিন্তু তার আগে যদি আপনি থাকেন তো তাহলে পরে আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো ওইখানে কিন্তু আপনাদের অ্যাডভান্স রুম বুকিং করে নিতে হবে ওই দেবেন আপনার যেটা সুবিধা হয় পাঁচ হাজার টাকার মতন দিয়ে রাখুন ঠিক আছে